হ্যালো সঙ্গীতা ট্রাভেলস আচ্ছা বলছি একটা রেন্টাল গাড়ি বুক করা যেতে পারে এই ধরে নিন আমাদের হিঙ্গলগঞ্জ থেকে ধর্মতলা গেলাম হুম ওই চারজনের মতো আমরা যাব হ্যাঁ আমাকে বাদ দিয়ে চারজন মানে আমি আর আরো চার জন মানে টোটাল পাঁচ জন যাব আচ্ছা বলছিলাম যে কত কেমন কী পড়তে পারে একটু বলতে পারবে মানে আমি বলতে চাইছি যে আমরা যাব হয়তো ভেবে নাও এখান থেকে দশ তারিখে বেরোচ্ছি সকাল দশটার দিকে এখান থেকে আমরা সকাল দশটা থেকে গাড়ি ছাড়বে আর যদি হচ্ছে আমরা গাড়িতে মানে যাই আর কি ধরে নিতে পারো সকাল দশটা হোক বা এগারোটা হোক এগারোটার দিকে গাড়িটা যদি যায় হ্যাঁ তো কটার দিকে পৌঁছতে পারব আশা করি বলতে পারছি না ঠিক কিন্তু তবুও পাঁচটা ছটার দিকে হয়তো পৌঁছে যাব না আরো বেশি লাগবে ঠিক আছে আমি এটা বলছিলাম আপনাকে যে দামটা কত একটু বলতে পারলে ভালো হতো কারণ প্রতি কিলোমিটারে কত মূল্যটা আপনার মানে আপনারা চার্জ করছেন বা আপনারা দাবি করছেন সেটা যদি একটু বলতেন আর কি আর যাত্রাটা বলতে দেখুন আপনি কিন্তু আমাদের সঙ্গে ওখানে থাকবেন কারণ আমি আপনাদের গাড়িতেই আবার ফের ফিরব সেটা কিন্তু মাথায় রাখতে হবে মানে রাখব আর কি আমরা মাথায় রাখব এবং আপনিও মাথায় রাখবেন তো আমি বলতে চাইছি যে ভেবে নিন এই দশ তারিখে আমরা এখান থেকে গেলাম একসাথে তো যাওয়ার পরে ওখানে এগারো তারিখ থাকব এগারো তারিখ সন্ধেবেলা ওই সন্ধে সাতটা নাগাদ আমরা ফের সেখান থেকে আবার রওনা দেব হিঙ্গলগঞ্জের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধর্মতলাই যাব আমরা হিঙ্গলগঞ্জ থেকে ধর্মতলাই যাব তো প্রতি কিলোমিটারে মূল্য কতটা একটু জানাতে চান আচ্ছা ফোনে জানানো ঠিক আছে আপনি ফোনেই জানান না হ্যাঁ হ্যাঁ আমি যাব আমি অ্যাডভান্সও কিছু দিয়ে দেব মানে অগ্রিম অর্থও আমি আপনাকে কিছু দিয়ে দেব না সেদিকে চিন্তা করতে হবে না হ্যাঁ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলেও আমি সেখানে টাকা পাঠিয়ে দিতে পারব এছাড়া আপনি যদি বলেন যে না দেখা করে আপনার সঙ্গে টাকা দিতে তাও আমি টাকার লেনদেন আমি করে দেব আচ্ছা তো মোটামুটি কেমন গাড়ি আছে মানে ছোট সিটের গাড়ি না বড় সিটার মানে যেগুলো হয় আর কি একটু বড় অনেকজন বসতে পারে পাঁচ ছজন বসতে পারে সেরম গাড়ি আছে নাকি আমাদের ফোর সিটার গাড়ি যেগুলো চারজন বসতে পারে সেই রকম গাড়ি আছে তো বলছি যে ভেবে নিন আমরা এখান থেকে পাঁচজন যাচ্ছি তো তো মোটামুটি একটু বড় গাড়িই লাগবে কারণ ওরমভাবে তো যেতে পারব না পাঁচ জনই যাব তো পাঁচ জন যাব একটু বড় গাড়ি হলে ভালো হয় হ্যাঁ আর আরেকটা কথা যেটা বলছিলাম ভেবে নিন ওই আমরা এখান থেকে যাব দশ তারিখে এগারো তারিখ হয়ে বারো তারিখের মধ্যে আমরা ফিরব মানে এগারো তারিখ রাত্রিবেলা ওখান থেকে যদি গাড়ি ছাড়ে তো আমরা বারো তারিখে নিশ্চয়ই ফিরে যাব বা এগারো তারিখ রাতেই ফিরতে পারি তো এই পর্যন্ত কথা হল তো আপনি প্রতি কিলোমিটার কত চার্জ করছেন

না না না না না না ওরম কোনো ব্যাপার নেই ঠিক আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা গাড়িটা ফুল এসি তো মানে ওই বলতে চাইছিলাম কি অনেকটা দূরত্ব তো

ওকে রাখছি ঠিক আছে আমি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব এটাই আপনার মোবাইল নম্বর আমার কাছে আছে আমি যোগাযোগ করে নেব ওকে রাখছি